হ্যাঁ আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি আমার একটা ইচ্ছা আছে আমার বাইকটা নিয়ে পুরো ইন্ডিয়াটা ঘোরার ইন্ডিয়া ঘোরা যেগুলো মানুষ ঘুরতে চায় সেই জায়গাগুলো তো যাবোই তাছাড়া এমন এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো মানুষ জানে না কিন্তু সুন্দর জায়গা ওই জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে চাই আমি অ্যাডভেঞ্চারাস খুব ভালোবাসি আমার মামা লন্ডনে থাকে ওখানে ওখানেও ঘুরতে গেছিলাম আমি জায়গাটা খুবই ভালো আমার একটা আরো একটা আমারো ইচ্ছা আছে যে এই বাইক নিয়ে এক দিন একবার লন্ডন যাবো আর লন্ডনে আমার এই বাইকটা নিয়ে পুরো লন্ডনটা ঘুরে আসবো আমি হ্যাঁ আমি মাঝে ঘন ঘনই ঘুরতে বেরোই জয়চন্ডী যাই তারপরে মাইথন যাই কারণ কারণ ঘুরলে মাইন্ডটা খুব ফ্রেস হয়